স্থানীয় কিছু খেলাধূলা বলতে আমি যেহেতু বর্ধমান জেলায় বসবাস করি তো আমার বর্ধমান জেলায় সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল প্রত্যেক বছর মানে বারো মাসই দেখা যাতে দেখা যায় প্রত্যেকটি এলাকায় কোনো না কোনো কারণে কোনো না কোনো অনুষ্ঠান বা দিবসকে উপলক্ষ্য করে ফুটবল খেলা হতেই থাকে সেটি দল ভিত্তিক হয় এক একটি এলাকার বা এক একটি ওয়ার্ডের সাথে অন্যান্য ওয়ার্ডের যৌথ ভাবে মিলিত ভাবে এই খেলাটি খেলাগুলো করা হয় এছাড়া ই পি এল ই পি এল বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এটি পুরস্কার পুরস্কৃতও করা হয় বিজয়ী যিনি যিনি জয়লাভ করে যে দল তাকে পুরস্কৃত করা হয় শুধু তাই নয় আরও অনেক জনপ্রিয় খেলা আছে আর আমাদের মানে কিছু খেলাধুলো বিনোদনমূলক কার্যকলাপের সাথে সাথে আমাদের কিছু কিছু ঐতিহ্য এলাকা ঐতিহ্যমূলক জায়গাও আছে যেমন হচ্ছে বন্দেমাতরম পার্ক কৃষ্ণসায়র পার্ক সংস্কৃত লোকমঞ্চ কৃষ্ণসায়র পার্কটি আমাদের বহু পুরনো এটি পৌরসভার অন্তর্গত একটি পার্ক এখানে প্রত্যেক বছর পয়লা জানুয়ারি থেকে নিয়ে একটি ফুল মেলা অনুষ্ঠিত হয় এটি বছরে সারাবছরই খোলা থাকে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বলুন বা যে যে সমস্ত যুবক যুবতীরা বা ইয়াং জেনারেশনরা এই এই পার্কেতে ঘুরতে আসে হ্যাঁ তারা এই এই এই পার্কের যে সৌন্দর্যায়ন আছে সেইগুলি উপভোগ করে আর সংস্কৃত লোকমঞ্চ হচ্ছে আমাদের বর্ধমানের প্রাণকেন্দ্র বলতে পারেন এখানে বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল বলুন শুধু তাই নয় এখানে বিভিন্ন ধরণের শিক্ষাগতমূলক আলাপ আলোচনা অধিবেশন কোনো নাট্য পরিচালনা বা কোনো অনুষ্ঠান যদি হয় স্কুল কর্তৃপক্ষ যদি অনুষ্ঠান করে থাকেন তাহলে কিন্তু মানে সংস্কৃত লোকমঞ্চে হয়ে থাকে আর বন্দেমাতরম পার্ক হচ্ছে এমন একটি পার্ক যেখানে বাচ্চারা আনন্দ উপভোগ করতে যায় প্রকৃতির প্রকৃতির যে সৌন্দর্যায়ন সেই উপভোগটি এই এই এই পার্কেতে এসে করেন